ইতিহাসের রাজাদের বলতে সিরাজদৌল্লা রাজা রামমোহন রায় এদের যে এগুলো ছিল রাজারা তাদের বিষয়ে ইতিহাস আমরা অনেক পড়েছি কিন্তু সেই সময়কালের আমাদের সাধারণ মানুষ সম্পর্কে আমরা কিছু পড়তে পারিনি যেমন আগের রাজারা সব যে যুদ্ধ করতে যেত তখন কিন্তু শুধু রাজা একা যেত না সাধারণ মানুষও যেত তাদের সঙ্গে সঙ্গে সাথে থাকত কিন্তু সেই সময় ইতিহাসের খাতায় শুধু রাজাদের নাম উঠেছে কোনো সাধারণ মানুষের নাম কিন্তু নেই কারণ রাজারা সব কিছু করতে পারে না একমাত্র সাধারণ মানুষই দলবদ্ধ হয়ে থাকে তারা তাদের থেকে সব কিছু করা সম্ভব কিন্তু এই বিষয়টা আমার তখন থেকে ইতিহাসের পাতায় কোনো সাধারণ মানুষের অস্তিত্ব রাখেনি শুধু রেখেছে রাজাদের কথা সাধারণ মানুষ যে তখন কত কষ্টে ছিল সেগুলো আমরা ইতিহাস থেকে পাই না আমরা বাড়ির বয়স্ক ঠাকুরদা ঠাম্মার কাছ থেকে শুনতে পেয়েছি যেমন তখন নাকি থাকত লোকে এক মাসে কাজ করে এক বাস্তা চাল দিত এক বছর কাজ করে ছয় বস্তা চাল ধান দিত এ রকম ছিল